কী হয়েছে বল ঝপ কর কী মালের অর্ডার আলু বাঁধা কাকে দিয়েছিলি আমার কী সেই যে পলাশকে দিয়েছিলি নাকি ও কী কী লাগবে তোর প্রথম থেকে বল তাহলে আমি নোট করে দিচ্ছি ওকে বলছি সব ভুলে টুলে গেছে মনে হয় হাঁ বল

আলু দুশো বস্তা ঠিক আছে ঠিক আছে হুম আর শোন না হ্যালো আর কী বলছি আমি বলছি বেগুন এসেছে ভালো তাজা তাজা বেগুন বড় বড় বেগুন দেখ যদি তোর কাজে লাগে ভালো হ্যাঁ বেগুনের রেট করে দেব নেয়ে না এখন বড়ো বড়ো বেগুন এসছে তিরিশ টাকা করে করে দেব নে

শোন তিরিশ টাকাটাই অনেক কম করে দিচ্ছি নে তোর জন্য আর এক টাকা কমিয়ে দেব উনতিরিশ টাকা করে দেব ঠিক আছে হ্যাঁ সেটা তো আমি জানি আর বাকি পয়সাটা কে দেবে ধারটা

সেবারেও তো সেবারেও তো এইভাবেই বললি না বাবু একবারে ভাববেন না বাবু বাবু কী একবারে খুলে নিয়ে বসে আছেন নাকি তোর জন্য নাকি হ্যাঁ ঠিক আছে দেখব সব মালই পেয়ে যাবি আর কী নিবি বল আর কিছু হুম মটরশুঁটি কত হুম ঠিক আছে হাঁ হাঁ ঠিক হাঁ হাঁ ঠিক হাঁ হাঁ হুম বাঁধাকপি কুড়ি পিস আলু দশ বস্তা

বিট গাজর ঠিক ঠিক ঠিক

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঘরে নাকি পাশের ঘরে নাকি কে একটা বিয়ে ঘর হবে শুনছিল না আমি তুই সেবারে সেই ই বলছিল পলাশ বলছিল সেদিন শুনছিল যে বাবু এমনি বিয়ে ঘর লাগছে অর্ডারটা মনে হয় এসবে তোমার কাছে আমি বলছি দেখা যাক কী হয় ঠিক আছে নে এগুলো তাহলে অর্ডার করে দিয়ে আর কিছু টাকা পাঠিয়ে দিবি পরে আর তাহলে ঠিক আছে এখন আমি রাখছি তাহলে কবে লাগবে তোর পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্টের দিন নাকি নিয়ে চলে যাবি

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নে